আমাদের বাড়িতে বাগান রয়েছে আমার মায়ের হাতে তৈরি বাগান রয়েছে তো সেই বাগানে কিন্তু ফুল এবং ফল দিয়ে যেন ভরা তো সেই ফুল ফলেরা যেন আমাদের বাড়ির অন্যতম সন্তান হয়ে গিয়েছে বর্তমানে যে ফুলগুলি গাছে রয়েছে সেই ফুলগুলি তুলতে আমাদের বড় কষ্ট হয় যেন মনে হয় সন্তানকে আঘাত করা হচ্ছে তবু সেই ফুলগুলো দিয়ে ঠাকুরের পুজো করা হয় এবং যে ফলগুলো হয় সেই ফলগুলো কিছু কিছু গাছেই থাকে আবার কিছু কিছু ফল খাওয়া হয় এবং কিছু পাড়া প্রতিবেশীদেরকেও আমরা দিয়ে থাকি